হ্যাঁ বলছি ওই ইলেকট্রিসিয়ান বলছি আপনি ফোন করেছিলেন আপনার ঘরের ওয়্যারিংয়ের জন্য ওই ব্যাপারে কথা বলতাম আচ্ছা তাহলে আপনার বাড়ির ঠিকানাটা একটুখানি বলুন আমি কোন রুট দিয়ে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওই বাঁকুড়া বাঁকুড়া বাস স্ট্যান্ডে গিয়ে আমি আপনাকে ফোন করছি হ্যাঁ আর বলছি আপনার কটা ঘরে কাজ করতে হবে আচ্ছা আচ্ছা তো কী লাইট কটা লাইট লাগাবেন ফ্যান লাগাবেন কটা কানেকশান ডায়রেক্ট ঘরে কটা করে কানেকশান থাকবে একটু ডিটেলস বলুন তাহলে আমি ছেলেদেরকে সেইভাবে বলে পাঠিয়ে দেব

আচ্ছা তিনটে ঘরে আপনার তো কিন্তু খরচ কিন্তু একটু বেশি পড়বে খনে আপনি কাজ তো অনেক বলছেন বুঝলেন আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি ছেলেদেরকে সেইভাবে বলে দিচ্ছি ওরা চলে যাবে আপনি একটু ওদেরকে রিসিভ করে নেবেন আর কাজের জন্য চিন্তা করতে হবে না কাজ যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে দিয়ে আসবে আচ্ছা

আচ্ছা ঠিক আছে তাহলে গিয়ে ওরা দেখলে আপনি বুঝিয়ে দেবেন সেইভাবে আমি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ রাখলাম তাহলে